আমি বা আমার জেলার যেসব মানুষরা রয়েছেন তারা কিন্তু প্রযুক্তিকে ভবিষ্যৎ গঠনের পরিকল্পনা করেন কারণ প্রযুক্তির উপর নির্ভর করেই এখন মানুষের দিনযাপন প্রত্যেকটা মানুষের চলার পথে কিন্তু প্রযুক্তি কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছেই এখনকার দিনের মানুষ যারা বাড়িতে মানে বাড়ির যারা মহিলা বা বৌ তারা কিন্তু প্রযুক্তির ব্যবহার অনেকটা শিখে গেছে কেননা ধরুন রান্নাঘরে প্রত্যেকের প্রত্যেকের না হলেও বেশিরভাগ মানুষের রান্না ঘরেই কিন্তু কিচেন চিমনি এখন আর্টিফিসিয়াল যে কিচেন চিমনি চালু করা হয় এবং মুখে বলেই বন্ধ করা হয় আবার চিমনিকে যদি আমরা বলি যে চিমনি একটি গান শোনান তিনি কিন্তু আমাদেরকে গানও শোনান তো প্রযুক্তির কথা এখন আকাশ ছোঁয়া তাই আমাদের জেলার মানুষদের কথাই আমি বলতে চাই যে আমি বা আমার জেলার যেসব মানুষরা রয়েছেন তারা কিন্তু প্রযুক্তিকে বেশ ভালোভাবে ব্যবহার করছে এছাড়াও এ আই শিল্প এ আই শিল্প মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি এখন আমাদের বাড়িতে অ্যালেক্সা রয়েছেই একটা গান শোনার যন্ত্র যাকে আমরা হয়তো রান্না করতে করতে বলেই ফেলি যে অ্যালেক্সা একটা ভালো আমাকে বাংলা গান শোনাবেন তো কুমার শানুজির তখন কিন্তু অ্যালেক্সা আমাদেরকে কুমার শানুজির একটা গান শোনায় এখন কিন্তু আর ইউটিউবে গিয়ে গানের নাম লিখে তারপর খুঁজে আমাদেরকে গানটিকে বের করতে হয় না আর যদি প্রযুক্তিগতভাবে অর্থ প্রদানের কথা বলতে চাই আমাদের কিন্তু বেশিরভাগ মানুষই এখন হাতে ক্যাশ টাকা ব্যবহার করেন না সবাই কিন্তু নেট ব্যাঙ্কিং বা অনলাইন যে ব্যাঙ্কিংয়ের সুবিধা তারই উপভোগ করে ক্যাশ পয়সা রাখা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু তারমধ্যেও মানুষজন অনলাইন ব্যাঙ্কিংয়ের ব্যাপারটার ওপর বেশি ঝোঁক দিয়েছেন কেন কারণ খুচরোর ব্যাপার নেই আমরা যেখানেই যাই সঙ্গে আমাদের ফোন থাকলেই কিন্তু আমরা সেই কাজটি করে উঠতে পারবো সেইজন্যই এখন প্রযুক্তি ভবিষ্যতের জন্য পরিকল্পনা গঠনের কথা আমরা বিশেষভাবে ভাবছি